আমাদের এলাকায় প্রধান যে ভাষাটা বলা হয় সেটা হল বাংলা বেশিরভাগ মানুষই কিন্তু এখানে বাংলা বলাতেই অভ্যস্ত বাংলা নিয়েই কিন্তু আমাদের এখানের বেশিরভাগ মানুষ কথোপকথন চলে হ্যাঁ কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের বাড়ির আশেপাশে আমরা দেখতে পাই যে যাঁরা আদিবাসী রয়েছেন তাঁরা কিন্তু সাঁওতালি ভাষাটাকেও ব্যবহার করেন তাদের কথোপকথনের জন্য কিন্তু সেটা খুবই অল্প কিন্তু মূলত প্রধান ভাষা হিসেবে আমরা কিন্তু বাংলা ভাষাটাকেই বেশি ব্যবহার করে থাকি যদিও কিছু কিছু ক্ষেত্রে নিজেদের মধ্যে কথা বলার জন্য আদিবাসী সম্প্রদায়ের যারা আমাদের পাশাপাশি রয়েছে তাঁরা কিন্তু সাঁওতালি ভাষাটাকে ব্যবহার করে থাকেন নিজেদের ভাব বিনিময়ের জন্য